ডাক্তারবাবু

আমি একজন পেশেন্ট বলছিলাম বলছিলাম যে আপনি ওই এম আর বাঙুর হসপিটালে যান তো তো আপনি কি সপ্তাহে সব দিন যান না বিশেষ কোনো দিনে যান ঠিক আছে আর বুধবার দিন তাহলে আপনি কটা থেকে কটা পর্যন্ত দেখেন রোগী আচ্ছা আর এই আচ্ছা তো একটা কথা আপনাকে ডাক্তারবাবু একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি ওখানে গিয়ে নাম লেখাব না আপনাকে ফোনে কনট্যাক্ট করলেও হবে

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ধন্যবাদ হ্যাঁ ঠিকই বলেছেন ঠিক আছে আমি হ্যাঁ ঠিক আছে তার আগের দিনে আমি সন্ধ্যেবেলায় তাহলে ফোন করে নেব হুম ঠিক আছে ডাক্তারবাবু তাহলে রাখলাম হ্যাঁ